পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ক্ষেত্র সেই অঞ্চলেের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে অনেক অবদান রাখে যেমন দার্জিলিংয়ের চা এবং তার সুন্দর দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানটা আসে এবং সেখানটার চা খেয়ে তার স্বাদ গ্রহণ করেন এবং সেই জায়গাটাকে তারা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এছাড়া দুর্গাপুরের কাঁচামাল বিভিন্ন ধরনের কাঁচামাল রয়েছে এছাড়া কৃষ্ণনগরের হস্তশিল্পের জন্যও খুবই বিখ্যাত এবং সেই হস্তশিল্পের কাজ দেখতে বিভিন্ন প্রান্তের মানুষরা সেখানটায় যায় এবং তাদের হাতের কাজ দেখে তারা তাদের মো মনকে আনন্দ দেয় এবং এছাড়াও বিভিন্ন ধরনের রয়েছে যেমন জয়নগরের মোয়া সেগুলি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় খুবই বিখ্যাত এবং সেখানটায় স্পেশালি তারা খেতে আসে এছাড়া শক্তি শক্তিগড়ের ল্যাংচা